আমি মানে তোমার ওখান থেকে রাস্তায়তে আসছিলাম তোমার কি জুতোর দোকান আছে তোমার মানে দোকানে জুতোগুলো খুব সুন্দর সুন্দর লাগছিলো দোকানে মানে রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম জুতোগুলোর কেমন দাম কী কী জুতো আছে কী কী জুতো আছে বলুন না বলছি অজন্তার চ চপ্পল জুতোগুলোর কেমন দাম আপনার দোকানে আর চামড়ার জুতো মেয়েদের পায়ের চামড়ার জুতোগুলো তিন নাম্বার জুতো নিলে কত দাম পড়বে সেই মতো আমি পয়সা নিয়ে যাবো একটা একটা কালো বুট দেখছিলাম খুব সুন্দর লাগছিলো বাবুদের পায়ের বুট বুটটা কেমন দাম হতে পারে ওই সামনে যে কালো বুটটা ছিল না আপনার দোকানের দাম একটু বেশি বেশি বলছেন আমি একটাই নেবো আপনি বলুন যে ওই একটা দাম কত নেবেন আমার বাবুর পায়ের খুব পছন্দ হয়েছে তাই আমি আসতে আসতে দেখছিলাম মানে তাও অনেক হয়ে যাচ্ছে দুশো টাকা নেবেন